হ্যালো হ্যাঁ বলছি আপনি ওলা এজেন্সি থেকে বলছেন তো হ্যাঁ দেখুন আপনাদেরকে তো বারবার ধরে আমি ফোন করে যাচ্ছি যে কখন থেকে একটা আপনি কোনো ড্রাইভার পাঠাচ্ছেন না গাড়ি পাঠাচ্ছেন না কী ব্যাপার আমরা তো আমি তো একটা ইমারজেন্সি পিরিয়ডে তো আপনাকে কথা বলছি হ্যাঁ আমি পিজি হসপিটালে যাব আমার পেশেন্ট ভর্তি আছে সিরিয়াস অবস্থা আমি তাড়াতাড়ি যেতে চাইছি কিন্তু আপনাদের গাড়ি এখনও পর্যন্ত আপনি পাঠাচ্ছেন না আর এখনও বলছেন যে আপনি আধঘণ্টা লাগবে অমুক জায়গায় গিয়েছে সাঁতারগাছিতে গিয়েছে আরে আরে শুনুন শুনুন শুনুন সাঁতরাগাছি গিয়েছে সাঁতরাগাছি থেকে বাগনানে আসতে আধঘণ্টা সময় লাগে না আপনি এটা ভুল বলছেন আমার বাড়ি বাগনানে আমি তো জানি প্রায় পঁয়তাল্লিশ মিনিট একঘণ্টা তো লেগে যাবে এবারে আমার একটা ইমার্জেন্সি আমি ইমার্জেন্সিটার জন্য বারংবার আপনাদের ফোন করে যাচ্ছি আপনারা তুলছেন না অনেক সময় তো তুললেন যাওবা তাওবা বলে যাচ্ছেন এক এক সময় এক একটা ধরনের কথা বলছেন হ্যাঁ নারে না আপনি আমি তো অনেকক্ষণ আগেই আপনাকে জানান জানিয়েছি তা আপনারা যদি এই সামান্য ইয়েটাকে যদি না আপনি আপনাদের তো এজেন্সির বদনাম হয়ে যাবে আরে আরে দেখুন ওইভাবে বলবেন না শুনুন আমি ইমার্জেন্সি পিরিয়ডে আমি কি অন্য জায়গায় কোনো জায়গায় বেড়াতে যাচ্ছি বা কোনো জায়গায় ঘুরতে যাচ্ছি সেটা হলে আধঘণ্টা একঘণ্টা দেরি হোক তাতে কোনো যায় আসে না কিন্তু আমার পেশেন্ট ভর্তি আছে যেখানে পেশেন্ট ভর্তি আছে সেখানে একটা ইমার্জেন্সি পিরিয়ড হ্যাঁ হ্যাঁ পেশেন্ট হচ্ছে কি যে আই সি ইউতে আছে তা আমাকে তো একটা নির্দিষ্ট সময়ের মধ্যে তো যেতে হবে আমাকে সেখান থেকে বারবার ফোন আসছে আমাকে যেতে হবে হ্যাঁ আমি না গেলে খুবই মুশকিলে তারা পড়ে যাচ্ছে আরে মুশকিল কী কারণের জন্য সেটা আপনাকে আমি বলতে যাব কেন সেটা নিয়ে কোনো ফ্যাক্টর না মুশকিল তো আমার আছে সেটা আমি বলছি আপনাকে কিন্তু আমার মনে হয় আপনি ঠিক যথাসময়ে আসতে পারবেন না ওইভাবে আপনি রিকোয়েস্ট করবেন না আর আপনাকে গাড়িকে আমাকে ক্যান্সেল করতেই হবে আরে ব্যাপারটা ভালো করে বুঝুন আপনি ফোনটা ধরে আছেন এতক্ষণ ধরে হয়তো আপনি গাড়ি চালাছেন সেহেতু তো আপনার ক্ষেত্রেও তো মুশকিল হবে আপনি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ না ঠিক না সে ওই ওইভাবে হয় না আপনি আমাকে সময় দিচ্ছেন সময় দিচ্ছেন দু বার দু বার আপনার সঙ্গে ফোনে পেলাম দু বারই ঠিক আপনি সেম কথা বলে যাচ্ছেন তখন কিছুক্ষণ আগে আধ ঘণ্টা আগে যখন ফোন করেছিলাম তখনও বলেছেন যে আধ ঘণ্টা লাগবে আধ ঘণ্টা সময় লাগবে আধ ঘণ্টা পরে ফোন করছি তাতেও বলছেন আপনি আধঘণ্টা সময় লাগবে আপনি আসল সত্যি কথাটা কোনটা কী বলছেন আমি কী করে বুঝব বলুন তো হুম হ্যাঁ না আমাকে তো এর জন্য আমাকে এ কিচ্ছু করার নেই আমাকে এখান থেকে স্থানীয়ভাবে কোনো গাড়ি এখন ভাড়া করে নিয়ে আমাকে বেরোতে হবে এছাড়া কোনো আমার উপায় আমি দেখতে পাচ্ছি না না না না না না না ওই ওই ওইভাবে হবে না আপনি হ্যাঁ আপনি বরঞ্চ এক কাজ করুন আপনি আপনার এটাকে আমি ক্যানসেল ই করছি আপনি এটা ক্যানসেল করে দিন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ওই না আমি ক্যানসেলই করে দিচ্ছি কারণ এইভাবে সম্ভব না আমি এখানকার স্থানীয় কোনো গাড়িকে নিয়ে আমি এখন বেরিয়ে পড়তে চাই আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে